আমি যেখানেই যাই আমি আমার বাবা দাদার সাথে যাই সব সময় মানে কোথাও আমি একা যাই না আর যখন ছোটোবেলায় ম্যামদের সাথে স্কুলে আমি ঘুরতে যেতাম তখন তো ম্যামেরা সাথে থাকতো যেখানে যেতাম ম্যামের ম্যামদের সাথে যেতাম ম্যামরা ঘুরতে নিয়ে যেত তা ওখানে কোনো তো মানে কোনো কোনো ভয়ের কারণ ছিলো না তা একবার দার্জিলিংয়ে নিয়ে গিয়েছিলো ওখানেও কোনো মানে কোনো ভয়ের কারণ ছিলো না ম্যামেদের সাথে সব জায়গায় গিয়েছি ম্যামদের সাথে খেয়েছি ঘুরেছি হোটেলে তো একা থাকি না সবাই মিলে একসাথে থাকি আবার এক জায়গা একবার নিয়ে গিয়েছিলো সুন্দরবনে সুন্দরবনে আমি আমার বাবা মার সাথে গিয়েছিলাম তাই কোনো মানে বাবা মার সাথে ঘ কোনো ক্ষতি হবে তা আমার বাবা মার সাথে গিয়েছিলাম কোনো ক্ষতি হয়নি তা যেতে তো ভালো লাগে সব জায়গায় কিন্তু একা কোনো দিন যায় না এখন যা হচ্ছে এখন মানে ওই আর জি কর বিষয়ে যা হচ্ছে এখন তো কোথাও একা যেতে দেবে না এমনি বাবা মা তা আমরা আমি বাবা মা সবাই মিলে যায় যেখানেই যাই তবে আমরা গিয়েছিলাম একবার দার্জিলিং এই এতে গিয়েছিলাম গিয়ে বাঘ দেখেছিলাম এগুলো দেখেছিলাম খুব ভালো লেগেছিলো কোনো মানে বাকি মানে কাছে থাকে দূরে থাকে নদীর ওপরে বাইরের বাইরে থাকে জঙ্গলের দিকে তা কোনো ক্ষতি হয়নি তা আমি কোনো দিন মানে কোনো কোনো উদ্যোগ বা সম্মুখীন কোনো খারাপের সম্মুখীন হইনি